আমি মনে করি কোনো কম্পিটিশনের আগেই কোনো রকম নার্ভাসনেস হওয়াটা উচিত নয় মনকে অনেক শান্ত রেখে আমি যেই প্রফেশনালে যাচ্ছি আমি চাই যে নার্ভাস না হয়ে আমি সেইটাতে মন শান্ত করে এগিয়ে যাই কারণ আমার লক্ষ্যও ধীর স্থির করে রাখতে হবে যে আমাকে কিন্তু জিততে হবে বা জেতার কারণ না থাকলেও আমাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে সেই কম্পিটিশনে সেই রকম সাঁতার কম্পিটিশনে যাওয়ার আগেও কিন্তু আমি আমার মনকে ধীর স্থির করে রাখব নার্ভাসনেস হওয়া চলবে না এবং কী আমি আমি যদি কোনো প্রফেশন সুইমিং কম্পিটিশনের মানে পার্টিসিপেট হয়তো এখনও যদি না করে থাকি তাহলে আমি কিন্তু করতে চাইব পার্টিসিপেট কারণ আমার মধ্যে সেই ধরনের কোয়ালিটি আছে যে আমি এক সাঁতার কোম মানে সাঁতারে পার্টিসিপেট করে আমি কিছু হতে পারব আমার ছোটো থেকে সাঁতার কাটার ও মানে সাঁতার কাটার অনেক ইচ্ছে এবং আমি কিন্তু ও আমাদের গ্রামে যে সাঁতার খেলা হয় সেই সাঁতার খেলায় নাম দিয়ে থাকি প্রত্যেকবারেই কিন্তু আমি সাঁতারে ফার্স্ট হই এবং আমি কিন্তু অনেক ধরনের সাঁতার জানি এবং আমি কে আর আমার থেকে যারা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা আছে আমি কিন্তু তাদেরকে সাঁতার শেখাই সাঁতার শিখিয়ে আমি কিন্তু পুকুরের এপার ওপার তাদেরকে করানোর চেষ্টা করি কীভাবে ডুবে যেতে না পারে সেইভাবে আমি তাদেরকে ট্রেনিংও দিই যে এইভাবে সাঁতার কাটলে কিন্তু তুমি ডুববে না ও অনেক কিছু ধরন শেখাই সাঁতার কাটলে কী কী শরীরের ভালো উপকার হবে এরকম করতে চাই আমি চাই যে আমার মধ্যে য্ আমি আমি এখনও আমি চাই যে আমি সাঁতারে পার্টিসিপেট করব কারণ আমার প্রত্যেকটা কোয়ালিটি আমার সাঁতারের মধ্যে আমি দিতে পারব আমার সেই কোয়ালিটি এখনও আছে কারণ আমার পুরো সাঁতারের জন্য পুরোপুরি ফিটনেস তৈরি করে রেখেছি আমি পুরো আমার শরীরকে ফোল্ড করে রেখেছি যাতে আমি সাঁতার কাটার সময় আমি আমার শরীর পুরো ফোল্ড করে রাখতে পারি এবং খুব দ্রুতগামী আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সেই কারণে আমার মনে হয় যে আমি আমি এখনও আমার মধ্যে সেই কোয়ালিটি আছে যে আমি সাঁতার কাটতে পারব এবং আমি সাঁতারে অংশগ্রহণ করতে পারব